আমাদের গ্রামে বিভিন্ন ধরনের খেলাও রয়েছে বিভিন্ন ধরনের খেলাও হয় এবং বিভিন্ন ধরনের টুর্নামেন্টও হয় আমাদের ধরো না বিভিন্ন বড়ো বড়ো উৎসবে হয় বড়ো বড়ো যেমন পনেরোই আগস্টে খেলা হয় আমাদের গ্রামে বড়ো বড়ো ফুটবল খেলা হয় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় যেমন ছুটের টুর্নামেন্ট তারপরে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হকি টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্ট বিবিন্ন ধরনের টুর্নামেন্ট হয় এতে অংশগ্রহণ করে বিভিন্ন লোক এবং তাতেও টিকিট কেটে খেলা দেখতে হয় এবং ক্যানিং ক্যানিং স্টেডিয়ামেও খেলা হয় বিভিন্ন বড়ো উৎসবে খেলা হয় যেমন এম এল এ কাপ এই সব খেলা হয় বড়ো খেলা হয় সেখানে আমাদের টিকিট কেটে খেলা দেখতে হয় উপ বিশালভাবে আনন্দ এবং উপভোগ করা যায় এবং গ্রামীণ অঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খেলা আছে যেমন ক্রিকেট খেলা তাতে টুর ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণও করি মাঝে মধ্যে খেলা হয় উপভোগ করা যায় ভালো বড়ো বড়ো ছয়ও মারা যায় মাঝে মধ্যে কী ফুটবল টুর্নামেন্ট হয় হকি টুর্নামেন্ট হয় তারপরে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় ভলিবল টুর্নামেন্ট হয় ওয়াটার পোলোর টুর্নামেন্ট হয় এই সব টুর্নামেন্ট হয় এবং বিশেষ করে পনেরোই আগস্ট পয়লা বৈশাখী এই সব দিকে টুর্নামেন্টগুলো বেশি আগ্রহ হয় হয়ে ওঠে এই সব দিকে তেমনি ওরকম ওই টুর্নামেন্টগুলিতে আমরা অংশগ্রহণ করি এবং বিশাল আনন্দ উপভোগ করি এবং খুব ভালোভাবে উপভোগ করা যায় এই সব টুর্নামেন্টে কারণ টুর্নামেন্ট খেললে স্বাস্থ্য সুম টুর্নামেন্ট খেললে ভালো শরীর ভালো থাকে এবং খেলাধুলা করলে মানুষের সব স্বাস্ত্য ও শরীর ভালো থাকে এবং পড়াশোনার দিকে মন যায় এই সব কারণে মানুষ খেলাধুলার প্রতি আকৃষ্ট বেশি হয়